হ্যাঁ আমি রান্নাটা নিজেও করতে ভালোবাসি আর সবাইকেও বলি যে রান্নাটা যদি করা হয় একটু রান্না বান্না বাড়ির একটু কাজ যদি করা হয় তাহলে সময়টা মানুষের সময়টা একটু পাস হয়ে যায় আর কী এভাবে সেদিন আমাদের বাড়িতে একদিন কি হয়েছিল মাংস এনেছিল পাঁচশো গ্রাম মতো মাংস এনেছিল এবারে কাকিমা বাড়িতে কাকিমা থাকেন তাই আমার কাকিমা রান্না করল কাকিমা কী করল পেঁয়াজ আদা রসুন সবকে কেটে ওটাকে শিলে বেটে কড়াতে কাঁচা মশলাটাকে দিল এভাবে আমি তাকে বললাম যে কাকিমা ওই মশলাটাকে যদি একটু তেলে একটু ভেজে নিতে ভেজে যদি একটু কড়াতে দিতে তাহলে এটার টেস্টটা কিন্তু আরো সুন্দর হতো এভাবে একটু করে দেখ তো সে ওভাবে দেখছি করে দেখল করে বলছে বাহ খুব সুন্দর লাগল তো খেতে তো দারুণ লাগল একেবারে আমি বললাম হ্যাঁ এভাবে এটা করবে এবারে আমি একটা আলাদাভাবে রান্না করলাম মটর পনির করলাম সেই রান্নাটাও আবার তার সঙ্গে আবার এক সাথে বসে খেলাম তাকে ডাকলাম মাকে ডাকলাম বাবাকে ডাকলাম পরিবারের সবাই মিলে একসাথে হেসে খেলে এই সবে রান্নাটা আমরা খেলাম ও বলল খুব সুন্দর হয়েছে তো এবারে তার কাকিমা যে রান্নাটা জানে সেই রান্নাটা নিয়ে আমাকে আমার সঙ্গে বলল যে দেখ এটা করলে এটা হবে এটা করলে এটা হবে খুব সুন্দর খেতে লাগবে এবারে আমি বললাম যে হ্যাঁ এটার সাথে এটা দিলেও খুব সুন্দর খেতে লাগে এভাবে এবারে আমাদের পাশের বাড়িতে গেলে আমার ওই বাচ্চা মেয়েটার খুব খিদে পেয়েছিল বলল মা আমাকে ছোলাগুলো একটু ছেঁকে দাও মানে কড়াইতে ভেজে দাও এবারে বাচ্চাটাকে ভেজে দিয়েছে বাচ্চাটাকে খুব শক্ত লাগছিল আমি বললাম ওটা নুন জল একটু দিয়ে সিদ্ধ করে দাও তো তাহলে ও দেখবে ওর হচ্ছে ইয়ে লাগবে না শক্ত লাগবে না সেভাবে করে দিল বললো বাহ খুব সুন্দর খেতে লাগল তো এভাবেও যেটা না জানি সেটা ও শেয়ার করে দেয় বলে দেয় এবার আমি যেটা জানি সেটাও তাকে বলি এভাবে করে